কাছাকাছি কলেজে স্নাতক স্তরে পড়াশুনো হলেও মূলত বৃত্তি শিক্ষার জন্য ছাত্রছাত্রীদেরকে বাইরে যেতে হচ্ছে সেইজন্য যদি কাছাকাছি জায়গায় যদি বৃত্তি শিক্ষা বিশেষ করে ডাক্তারি পেশাদারী শিক্ষা মূলত ডাক্তারি নার্সিং ওকালতি ইঞ্জিরিয়ারিং এইসমস্ত শিক্ষা ব্যবস্থা যদি সরকারি উদ্যোগে গড়ে ওঠে তাহলে দুস্থ ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে উপকৃত হবে